আমি বই পড়তে ভীষণ পছন্দ করি আমার একটি প্রিয় বই হলো পথের পাঁচালী যেযেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি প্রিয় কারণ এখানে অনেক সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং এই বইয়ে দুটো ভাই বোন রয়েছে যারা কি না গ্রাম বাংলার সাধারণ দুটো চরিত্র কিন্তু সেখানে এমনভাবে রূপ চিত্রায়িত করা হয়েছে যেখানে এক অসাধারণ চরিত্র হয়ে উঠেছে যেন যখন আমি সেই গল্পর বই পড়ি তখন এটা মনে হয় যেন আমি সেই চরিত্রের মধ্যে এর একটা অংশ যার জন্য এই বইটা আ আমার ভালো লাগে শুধু আমি নয় আমার মতো এই বইটা অন্য যারা মন দিয়ে পড়বে তারাও যেন সেই চরিত্রের মধ্যে নিজেদেরকেই খুঁজে পাবে এই বই থেকে আমি একটা জিনিস শিখলাম মানুষের চাওয়া পাওয়ার কত তারতম্য সাধারণ মানুষ বর্তমান সময়ে কত কিছু থাকার সত্ত্বেও খুশি হতে পারেন না কিন্তু সেখানে সামান্য এবং ন্যূনতম কিছু থাকলেও এমনভাবে খুশি হওয়া যায় যেটা অপু এবং দুর্গার মধ্যে আমি লক্ষ্য করেছি তেমনটা বর্তমান সময়ে আর দেখা যায় না তাই জন্য এই বইটা দিয়ে আমি এটাই শিখেছি যে মানুষের যা কিছু আছে সেটা নিয়েই খুশি থাকা শিখতে হয় খুশি থাকতে হয় তবে সেভাবেই ভালো থাকতে হয়